মা গৌরী সাইকেল স্টোর থেকে বলছেন বলছি আপনাদের ওখানে সাইকেলের কোয়ালিটি কেমন আসছে আমার একটা স্ট্রেট হ্যান্ড পিঙ্ক কালারের একটা ভালো কোয়ালিটির সাইকেল লাগত আর কি পাওয়া যাবে আপনাদের স্টোরে

আচ্ছা তো আপনার ওখানে সাইকেলের কোয়ালিটি অনুযায়ী রেট আছে তো বাজেট আমি বলছি না যে একটু কোয়ালিটি ভালো হলে বাজেটের কোনো সমস্যা নেই কোয়ালিটি একটু ভালো হলে আমার মেয়ের জন্যে নিচ্ছি তো ভালো হলে আমি দিতে রাজি আছি আপনি বলুন না আপনি বলুন না যে একটু হাই কোয়ালিটির সাইকেল কত দাম হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি একবার গিয়ে সামনাসামনি কথা বলে দেখি কীরকম কী আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি হ্যাঁ আমি মা গৌরী সাইকেল স্টোরের আচ্ছা মা গৌরী সাইকেল স্টোরের আমি অনেক কিছু শুনেছি যে ওখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সামনাসামনি গিয়ে কথা বলে দেখছি